আমাদের রান্নার মধ্যে অনন্য সব থেকে বেশি হলো তরি তরকারি সবজি এসব খাবার বানাতে গেলে কিন্তু তেল মশলা চিনি নারকেল সবই লাগে যেমন নারকেল ছাড়া আমাদের পিঠে পুলিও হয় না সেরকম পিঠে পুলির ক্ষেত্রেও নারকেল ব্যবহার হয় আর রান্নার ক্ষেত্রেও নারকেল লাগে প্রথমেই আমনার বাঁদাকপিতে নারকেল দেওয়া হয় ডালে নারকেল দেওয়া হয় নারকেল দে ঘুগনি বানানো হয় আর মশলা ছাড়া তো তরকারি বিহীন মশলা ছাড়া তরকারি কোনোও টেস্ট অ্যাসে না শুধু নুন আর তেলে কি তরকারি হয় কোনো সবজি বানায়ে দেখা যায় প্রত্যকেটা সবজিতে মশলা লাগে আদা রুসুন পেঁয়াজ নোয়া হলেও আপনার কিন্তু জিরে হলুদ লঙ্কা এই কয়েকটা মশলা আমাদের লাগেই আর চিনি প্রত্যেকটা তরকারিতেই চিনি একটু আন্দাজ মতন দিলে তরকারিটা অন্য রকম টেস্ট আনে চিনি যে বেশি দেবো তা না চাটনি করলে তাতে চিনির পরিমাণ বেশি লাগে আর আমনার বাঁধাকপিই বলুন আর ডাল প্রত্যেকটা সবজিতেই একটু সামান্য হালকা চিনি দিলেই সে ক্ষেত্রে আমাদের খেয়ে মানুষ তৃপ্তি পায় এখনকার দিনে মানুষের সুগার বেশি তাই চিনিটা একটু অল্পই ব্যবহার করা হয় সবজিতে কিন্তু বাঁধাকপিতে একটু চিনি লাগেই ডাল করলে তাতে চিনি লাগবেই অন্য কোনোতেও চিনি না লাগলেও ঠিক আছে আর মশলা প্রত্যেকটা খাবারেই কিন্তু মশলা লাগে তেল ছাড়াও রান্না করা যায় কিন্তু মশলা ছাড়া রান্না করা যায় না নুন আর মশলা সব সময় লাগে আমাদের খাবার হচ আমার সবথেকে খাবারের মধ্যে প্রিয় লাগে বাঁদাকপির তরকারি শীতকালীন সবজি বাঁধাকপি রান্না করতে গেলে প্রথোমে তেল মশলা ধনে পাতা আবার একটু শেষকালে একটু গরম মশলাও দেওয়া হয় যাতে সেন্টের জন্য নইলে নামিয়ে দেবার পর সেটা একটু ছড়িয়ে দেওয়া হলো আর মশলা ছাড়া তরকারি রান্না করা যায় না আর আমাদের বাঙালিদের ঘরে মা সাধারণত মানুষের হচ্ছে শরীর সমন্দে একটু সচেতন থাকতে হয় তাই মশলা এখন অল্পই দিয়ে রান্না করা হয় কিন্তু মশলা ছাড়া তরকারি চলে না তরকার প্রত্যকেটা সবজিতেই মশলা লাগেই আর নারকেল নারকেল দুধ দিয়ে এখন মানুষ অনেক সময় নারকেলকে ছেঁচে নারকেলের দুধ বার করে শুক্তোতে দেয় নারকেলের দুদ দিয়ে শুক্তো করে আবার নারকেল বাঁধাকপিতেও যেমন দেওয়া যায় নারকেল শুক্তোতে দেন চিংড়ির মালাইকারি করলে নারকেল দেয় রান্নার ক্ষেত্রে নারকেলেরও ভূমিকা অনেকটায় নারকেল ছাড়া কিন্তু অনেক রান্না একবারে অচল বিহীন যেমন মশলা ছাড়া রান্না বিহীন সেরকম নারকেল ছাড়াও রান্না বিহীন আর অচল রান্না করা যাবে না মেয়েদের ক্ষেত্রে রান্নাঘর ঢোকার আগে তাদের সব সরঞ্জাম গুছিয়ে নিতে হয় প্রত্যেকটি মেয়েকে তার সরঞ্জাম গুছিয়ে নিতে হয় রান্না করার আগে রান্না করতে গেলে কী কী লাগবে সেগুলো মেয়েদেরকে সকালবেলা মানে রান্না করার সময় ভাবনা চিন্তা করে সেগুলো গোছ গাছ করে রান্নাঘরে সরঞ্জাম আছে কি না নেই সেটাও দেখে নিতে হয় রান্না বসানোর আগে তেল আছে না মশলা আছে কোন কোন উপকরণ লাগবে সেগুলো আমার বাড়িতে আছে কি না আছে কি না মেয়েদের ওইটাও যেমন দায়িত্ব থাকে আর প্রত্যেকটা উপকরণ প্রত্যেকটা তরকারিতে না দিলে সে তরকারিটা সুস্বাদু হয় না তার কোনো টেস্টও থাকে না তাই আমি বলবো রান্নার যেমন এমন কোনো উপাদান যেমন রান্নাতে বাদ না পড়ে প্রত্যকেটি জিনিসই রান্নার ক্ষেত্রে প্রযোজ্য